দীর্ঘমেয়াদী শিল্প প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আমার এখনও হয়নি আমি আমার পরিবারের দু একজনকে দীর্ঘমেয়াদী শিল্প প্রকল্পে কাজ করতে দেখেছি তা দেখে আমি যা অনুপ্রাণিত হয়েছি এমন কিন্তু না আমার কিন্তু দীর্ঘমেয়াদী কাজের প্রতি অনুপ্রাণিত বা অনুভূত বলে কোনো বিষয় তৈরি হয় নি দীর্ঘমেয়াদী কাজ আপনি আপনার বাড়ির থেকে অনেক দূরে রয়েছেন সেখানে দীর্ঘমেয়াদী কাজ কিন্তু আপনাকে অনেকটা দূরে ঠেলে দেবে আপনার রাজ্য বা আপনার পরিবার থেকে পরিবারের সকল সদস্য থেকে আপনাকে অনেকটা দূরে নিয়ে চলে যাবে তাই আমার মনে হয় দীর্ঘমেয়াদী শিল্প প্রকল্পে কাজ করার আগে সংসারী মানুষদের আরেকবার ভেবে নেওয়াটা খুব প্রয়োজন আছে আমি এই বিষয়ে কখনই অনুপ্রাণিত থাকবো না